আমাদের সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণের জন্য আমাদের করা উচিত প্রথমেই যেটা সেটা হলো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের একে অপরের ধর্ম জাতিকে মিলেমিশে থাকতে হবে এবং সবাইকে সম্মান করে চলতে হবে যদি কোনও সমস্যা দেখা দেয় সেটা ঝগড়া ঝামেলা না করে সেটা এক জায়গায় বসে আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে হবে কোনও মন্দির মসজিদ গির্জা যদি কিছুতে কোনও সমস্যা দেখা দেয় সেটা ভাংচুর না করে মারপিট না করে আমাদের সবাই মিলে বসে একটা সলিউশানে আছে আসা উচিত আমাদের ঝগড়া ঝামেলা যত এড়ানো উচিত এড়ানো সম্ভব ততটা এলা এড়ানো উচিত